বর্তমানে পরিবহন ব্যবস্থা খুব উন্নত মানের হয়েছে বিগত পরিবহন ব্যবস্থা খুবই জীবনযাত্রার পক্ষে কষ্টদায়ক ছিল যেমন আমরা কোথাও ঘুরতে গেলে যেখানে একদিন সময় লাগবে একরাত্র থাকতে হতো সেখানে আমরা এখন পৌঁছাতে ঘন্টা কয়েক মিনিটের কয়েকের মধ্যে আমরা সেখানে পৌঁছাতে পারি আবার দেখা যাচ্ছে যেখানে ট্রেনে কয়লার ট্রেন ছিল কয়লার ট্রেনের ধোঁয়া যেমন দূষিত হতো পরিবেশ দূষণ হতো এখন কয়লার ট্রেন বলতেই নেই এখন দূরপাল্লার ট্রেন এত সুন্দর চালু হয়েছে যে আমাদের পৌঁছাতে সময় লাগে না বা কোথাও গেলেও আমাদের অসুবিধে হয় না প্রত্যেকটা ট্রেন বা প্রত্যেকটা এই যে বাস বাসগুলোতে এমন সুন্দর ব্যবস্থা করেছে যে আমরা শুয়ে বসে এক রাত হলেও আমরা খুব একটা কষ্ট হয় না সেভাবে আমরা ঘুরে আসতে পারি যেমন রিক্সা আগে কষ্ট করে মানুষ কত টেনে টেনে রিক্সা চালাতেও আমাদেরও খারাপ লাগত এখন যেমন গ্যাসের ব্যবস্থা হয়েছে রিক্সা মানুষ চলতে পারে বা এখন টানা রিক্সা যে মানুষ এখনও চালাচ্ছে খুব বেশি নেই তবে তাও মানুষ অনেক উঠতে চায় না যে না ওই রিক্সা উঠবো না এখন গ্যাসের রিক্সাও হয়েছে বলে সবাই তাড়াতাড়ি করে পৌঁছানোর জন্য সেই গ্যাসের রিক্সাই ওঠে চলে যেতে চায় এইভাবে পরিবহন ব্যবস্থা যেমন আমার খুব ভালো হয়েছে আগেকার পরিবহনের থেকে এখন অনেক পরিবহন ব্যবস্থা ভালো বা অনেক আমাদের অনুপ্রাণিত করেছে